আমি সবজি ধরণের গাছপালা এবং শীতকালে কিছু ফুলগাছ ও ছোটো খাটো ফলের গাছ লাগাতে চাই এবং আমি এই সবজি লাগাতে খুব ভালোবাসি কেন না সুবিধার জন্য সব দিন বাজার যাওয়া সম্ভব নয় তাই যখন খুব প্রয়োজন পড়ে আমি বাগান থেকে টাটকা সবজি ঝিঙে ঢ্যাঁড়শ বেগুন ইত্যাদি তুলে এনে তরকারি করতে পারি এছাড়াও নানা ধরণের ফুলের গাছ শীতকালে ছাদে টবে লাগাতে খুব ভালো লাগে সাধারণত গাঁদা ডালিয়া চন্দ্রমল্লিকা ইত্যাদি গাছ ছাদে লাগিয়ে থাকি এবং সেগুলো যখন ফোটে খুব সুন্দর দেখতে লাগে তাই আমাকে শীতকালে ফুলের গাছ এবং সবজি চাষ করতেও খুব ভালো লাগে এছাড়া বাগানে দুটো একটা আম গাছ একটা আধটা কাঁঠাল গাছ লিচু ইত্যাদি কিছু ফলের গাছ লাগাতেও আমাকে বেশ ভালো লাগে